হ্যাঁ হ্যালো বল এই তো শুয়ে আছি বল কি বলছিস হ্যাঁ হ্যাঁ এবারও তো আমি ঠিক কিছু বুঝতে পারছি না কি করব আমি ঠিক বুঝতে পারছি না কোথায় কি ভর্তি হব না হব কি নিয়ে পড়ব তো তুই কিছু কি জানিস বই সম্বন্ধে হ্যাঁ তুই কি নিয়েছিস ও আমি তো ঠিক আমি তো ঠিক জানি নে এবারে তুই কি ভালো বুঝবি যেটা ভালো বুঝবি দেখ তুই যেটা করবি সেটা আমি করবো না না ঠিক করিনি আমি তো কিছু এই সম্বন্ধে ঠিক বুঝি না ওই জন্য ঠিক বুঝতে পারছি না কি করব না করব আমিও তোকে ফোন করবো ভাবছিলাম যে ফোন করে হয়তো জানব হ্যাঁ ওই পুলিশের নিয়ে ভাবছিলাম একটা পরীক্ষা দেব হ্যাঁ কি বলছিস হুম হুম হুম আচ্ছা যারা সিনিয়ার আছে তাদেরকে জিজ্ঞাসা করেছিলি ও আচ্ছা আচ্ছা তো তাহলে সেটাই করলে হয় তাহলে তুই কবে থেকে যাবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদিন গিয়ে দেখে এলে হতো তোর কবে সময় হবে বল আমার তো প্রতিদিনই সময় আছে না তোর তো প্রতিদিন সময় হয় নি সেই জন্য বল কবে সময় তাহলে সেদিন যাব হ্যাঁ হ্যাঁ তা করলেও হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে